আমার কাছে যেমন আমার ধর্ম আমার কাছে যেমন আমার ধর্ম ভালো তো তাদের কাছে অন্যান্য ধর্মের মানুষের কাছে তাদের ধর্মগুলো ভালো আমাকে ধর্ম বলতে আমাকে আমার নিজের ধর্মই ভালো লাগে তার মানে আমি এটা বলছি না যে অন্যান্য ধর্ম খারাপ কিন্তু অন্য আমাকে আমার ধর্মই আমার কাছে বেস্ট লাগে কারণ তাদের ধর্মে অনেক কিছু আছে ভালো কিছু কিন্তু আমার কিন্তু আমার ধর্মকেই আমার কাছে বেস্ট লাগে অন্যান্য ধর্মে দেখেছি সব ধর্মই খারাপ ভালো আছে তো আ আমি কোনো সময় অন্য ধর্মকে খারাপ বলব না কিন্তু আমি তার ধর্মকে আমি গ্রহণও করব না কারণ আমি আমার ধর্মকে নিয়ে থাকতে ভালোবাসি আর আমি আমার ধর্মকে বেশি ভালোবাসি কিন্তু হ্যাঁ আমি তাদের ধর্মের অনেক কিছু জিনিস আসে তাদের ভালো লাগে যেমন তাদের যে দুর্গাপুজো হিন্দু ধর্মে যেমন দুর্গাপুজো হয় খুবই বড় করে হয় তো আমরা হ্যাঁ সেখানে যাই আমরা যাই প্যান্ডেল দেখতে যাই আমরা ঘুরতেও যাই দুর্গাপুজোতে তো সেটা কোনো বড় ব্যাপার না তার পরে আমাদের এখানে খ্রিস্টান ধর্মে যখন ক্রিসমাস ডের দিন আমাদের এখানে খুব সুন্দর করে সাজায় অনেক গির্জা আছে এখানে গির্জাকে খুব সুন্দর করে সাজায় অনেকে প্রেয়া প্রেয়ার করতে যায় তো আমরাও ও প্রেয়ার করতে যাই দেখতেও যাই সেখানে আমরা সবাই মিলে আনন্দ করি ভালো লাগে তো আম কিন্তু আমার কাছে আমার ধর্মই আমার কাছে ভালো